হ্যাঁ আমার অ্যাকচুয়ালি একটা গ্যাস এই মাসে দেওয়া হয়েছে আমার কনজিউমার আই ডি হচ্ছে ফাইভ সিক্স ফোর টু নাইন সেভেন তো গ্যাস দিয়ে সমানে গ্যাস লিক হচ্ছিলো যার জন্য আমি আপনাদের কাস্টমার সার্ভিসে কল করেছিলাম তো দু দিন বাদে আপনাদের লোক এসছে তো আপনারা কী করছেন আমি জানি না এই বিষয়ে তো এরকম আমাদের এরিয়ার মধ্যে আরও অনেকের হয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফিক্স করুন আর আমার গ্যাসটা যদিও পাল্টে দিয়ে গেছে একটু চেষ্টা করবেন যে পরের থেকে এরকম জানি না হয় যদি হয় তো আমি আর আপনাদের গ্যাস বুকিংয়ের যে লাইন আছে আমি আর ওটা ইউজ করুন আমার কাছে অনেক অল্টারনেটিভ রয়েছে এটাকে অ্যাজ শুন অ্যাজ পসিবল ফিক্স করুন এছাড়া তো বেশি আর কিছু বলার নেই আপনাদেরকে রাখছি